বারো দশ দু হাজার কুড়ি বারো পাঁচ দু হাজার বাইশ তেরো চার দু হাজার দশ পনেরো নয় দু হাজার কুড়ি ষোলো ছয় দু হাজার পনেরো